সুযোগ দেওয়া হলে ভারত বা রাজ্যের শিল্প শৈলীগুলি আমি অন্যান্য দেশকে দেখাতে চাই কারণ আমাদের দেশের রুচি বা অর্থনৈতিক বা পরিকাঠামো বা শিল্পগুলি বাইরের দেশের কাছে তুলে ধরার একটা সুযোগ ভারতের ক্ষুদ্র শিল্প বা বিভিন্ন প্রজাতির মানুষ কীভাবে জীবিকা নির্ভর করে বা কীভাবে জীবিকা অর্জন করে তা অন্যান্য দেশের কাছে তুলে ধরার একটি সুযোগ এই সুযোগগুলি কাজে লাগানো উচিত যাতে তারা বিনিয়োগের মাধ্যমে এই এই ক্ষুদ্র দেশটিকে আরও উন্নত করে তুলতে পারে